আমি আপনাদের কাছে একটি ফোন অর্ডার করেছিলাম কিন্তু তার পরিবর্তে আপনারা আমাকে একটি হোম থিয়েটার দিয়েছেন আমার অর্ডারটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে নি আপনাদের কাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে দয়া করে এই ভুলটিকে সংশোধন করে নিন এবং আমার অর্ডারটি সঠিক মতো প্রদান করুন তা নাহলে আমি আপনাদেরকে পেমেন্ট ঠিক মতো করতে পারছি না এবং আমার এই সমস্ত অর্ডারগুলি যেন পরবর্তী সময়ে সঠিকভাবে লক্ষ্য রাখা হয় সেই জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং ডেলিভারির জন্য অভিযোগ জানানো যাচ্ছে যে এই সমস্ত ভুল যেন দ্বিতীয় বার না হয় কারণ এর ফলে আমাদেরকে যথা সময়ে আমরা আমাদের জিনিসপত্রগুলি পেতে পারি না যার ফলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয় আমাকে